আমি সকালে উঠে আমি আগে ঠাকুর দেবতাকে স্মরণ করি প্রথমে তার পরে আমি একটু শরীরচর্চা করি তার পরে আমি সকালে উঠে আমার যে কাজগুলো রান্না বান্না করে নিই রান্না বান্না করে আমি আমার বাড়িতে একটা মেশিনের কাজও আমি করি মেশিনের কাজ করে আমি ভালো ইনকামও করতে পারি আমার মেশিনের কাজ করে আমার কাছে অনেকে শিখ শিখতে আসে তাদেরকেও আমি শেখাই তারাও এখন ভালো শিখ শিখছে সব কিছুই আমি ভালো ভালো শেখাতে পেরেছি তাদেরকে তারাও এখন সবাই কাজ করছে আমি এইভাবে আমার দিনগুলো শুরু করি